আমাদের পাশাপাশি গ্রামে এবং পাড়াতে যারা বয়স্ক রয়েছে তাদের প্রত্যেকেরই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং তারা তাদের চিকিৎসা কেবলমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কোনো হাসপাতালে বা কোথাও ওই কার্ডের মাধ্যমে চিকিৎসা করলে খুব কম খরচেই হয়ে যায় এবং ফ্রীতে হওয়ারও ইয়ে থাকে এবং পরিবারের বয়স্করা যখন খুব বেশি বয়স্ক হয়ে পড়ে তাদের আর পরিবারে না রেখে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় সাধারণত এই সকল বেশিরভাগই এরকমটা হয়ে থাকে আর যে কোনো বয়স্কদের চিকিৎসা সাধারণত গ্রামের হাসপাতালেই হয়ে থাকে